হ্যাঁ আমাদের সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি সম্পর্কে যেমন আমাদের বহু আমাদের সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই চাষ করে আসে ধান তারপরে পাট আর সরিষা এই তিনটে ফসলই চাষ করে আসে সাধারণত বহু যুগ থেকে এই তিনটে ফসলই চাষ করছে এর ফলে এতে বিভিন্ন সময় আগে আমরা লাঙ্গল দিয়ে চাষ করতাম এখন আমরা তার পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করছি এবং ফসলগুলোয় জল দেওয়ার জন্য আগে সেচ ব্যবস্থা ছিলো এখন সেখানে আমাদের পাম্পসের ব্যবস্থা হয়েছে ধান কাটার জন্য আগে লোক লাগানো হতো এখন মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে এই যে ব্যবস্থাগুলো এগুলো আমাদের আগাগোড়া চলে আসছে আমরা এর বাইরে আর কোনো চাষ করি না আমরা ধান পাট আর সরষে ছাড়া কোনো চাষই কোনোদিন করিনি যুগ যুগ ধরে এই ধরণের চা এই তিনটে চাষই আমরা করে আসছি